হ্যাঁ আমার রান্না করার ক্ষেত্রে অনেকবারই দুর্ঘটনা ঘটেছে তো একবার গ্যাস সিলিণ্ডারে লিক হওয়ার কারণে অনেকটাই বেশি ক্ষতি হয়ে গিয়েছিল তখন আমার মাথায় একটা একটাই বুদ্ধি আসে যে সোশ্যাল মিডিয়ায় আমি একবার একটা ভিডিও দেখেছি তো ওই ভিডিওটা থেকে আমি আমার তৎক্ষণাৎ মনে হয় যে গ্যাস সিলিণ্ডারে তখন জল দেওয়া জল জল দিই আমি জল দেওয়ার পর ওইখান থেকে ওইখান থেকে তড়িঘড়ি করে বাইরে আসি বাইরে আসার পর সবাইকে জানাই জানার পর এর এখন যদি আমি রান্না করি তাহলে ওটা আমার সবসময় মাথায় থাকে যে আগে সবকিছু দেখে নিই তারপরই রান্না রান্না স্টার্ট করি